হ্যালো হ্যাঁ বলছি দিদি আমি আপনার ইলেকট্রিক্সে ইলেকট্রনিক্সের দোকান আছে আচ্ছা বলছি আমি একটা টিভি আর একটা ফ্যান কিনবো আপনার দোকান থেকে ভালো ভালো দামের ভালো কোম্পানির টিভি ফ্যান হবে আছে তো আচ্ছা যেমন নেবো তা তেমন পাবো তাই তো আচ্ছা বলছি আচ্ছা বেশ আচ্ছা ওটা না হয় ঠিক গেল আচ্ছা হ্যাঁ ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে তার মানে কো যদি খারাপ হয়ে যায় ফ্রি সার্ভিস দেবেন মানে সারিয়ে দেবেন তো আচ্ছা এক বছর আর পেমেন্ট ও আচ্ছা যদি খারাপ তাহলে ওয়ারেন্টি গ্যারেন্টিও আছে ও মানে ওয়ারেন্টি আছে আচ্ছা ওয়ারেন্টি ফ্যানের ফ্যানের ক্ষেত্রে আছে ফ্যান নেবো ওটা ওটা ক মাসের ওয়ারেন্টি ছ মাসের আচ্ছা হ্যাঁ আমি তাহলে আপনার আমি দোকানে যাচ্ছি দেখা করবো হ্যাঁ ঠিক আছে দিদি ধন্যবাদ দিদি